আমার পরিবারে আমার বড়দা বড়দি সেজদা সেজদি এবং ছোটো জা ও ছোটো দেওরও আছে তাঁরা খুবই ভালো আমাদের পরিবার খুব বড়ো এবং সেখানে খুব হইচই হয় আমরা সবাই মিলে বসবাস করি এবং আমার এক মেয়ে এক ছেলে আছে আর পরিবারে আরও বড়ো জা এবং সেজ জারও এক মেয়ে বড়ো জার এক মেয়ে এক ছেলে এবং ছোটো জারও এক ছেলে আছে তাঁরাও খুব ভালো এবং আমার উমমম হাসবেন্ড বিজনেস করেন এবং আমার বড়দা চাকরি করেন এবং সে সেজদারও বিরিয়ানীর দোকান আছে এবং ছোড়দার এক দোকান আছে এবং সবাই আমরা সেই নিয়ে আমরা খুব হাসি খুশিতে আ বসবাস করি এবং আমার ছেলে মেয়েও ছেলে এখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং সে বি এড নিয়ে পড়াশুনা করছেন এবং মেয়ে এইচ এস পাস আ এইচ এস দিয়েছে এই বছর এবং সে কলেজে ভর্তি হবে আমার মেয়েরাও ঘুরতে যেতে খুব ভালোবাসে এবং বাড়ির সবাই খুবই ভালো আমরা একসাথে মিলে সবার সব কাজ কর্ম করে থাকি এবং বাড়ির যে আরও উম পাশাপাশি এবং যারা আছেন তাঁরাও আ খুব ভালো বাড়িতে যে যে লোক আছেন এবং তাঁরাও খুব ভালো তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা খুব আনন্দে এ এবং আনন্দে এবং খুশিতেই আ বাস করি তাঁরা এবং খুব ভালো আমা আমার যে বন্ধুবান্ধব আ রয়েছেন বন্ধুবান্ধব বলতে পাশের বাড়ির কয়েকজন আছে তাদেরকেই আমি বন্ধু হিসেবে পরিচয় দিই এবং তাঁরাও খুব ভালো এই বিকেল হলে এই বিকে দুপুরের কিছু কাজ কর্ম সেরে আমরা সবাই মিলে একটু গল্প করি এবং কোনোদিন হলো আমরা সবাই মিলে একসাথে সেখানে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও সিনেমা দেখতে যাওয়া বা একটু বাজার যাওয়া এইসব নিয়ে আমরা থাকি এবং এবং খুব আনন্দেই সেখানে বসবাসও